হ্যালো হ্যাঁ হ্যালো কে বলছেন হ্যাঁ বলুন হুম হ্যাঁ বলুন আপনার মেয়ে কোন ক্লাসে পড়ে ক্লাস সিক্সে পড়ে তো বলুন কী বলতে চাইছেন দেখো অ্যাকচ্যুয়েলি তোমার মেয়েকে যে পড়াতে চাইছো এখানে সব সাবজেক্টই পড়ানো হয় তার মধ্যে মেনলি যেগুলো অসুবিধা হয় যেকরম ধরে নাও অংক ইংরাজিটাই বেশি অসুবিধে হয় অংক ইংরেজিটা ভালো করে পড়ানো হবে এবং তুমি যদি চাও যে সব সাবজেক্ট পড়াতে চাও সব সাবজেক্টও পড়ানো যাবে হ্যাঁ আর কি বলতে চাইছো সব দিনই সপ্তাহে চার পাঁচ দিনই পড়ানো হয় সপ্তাহে পাঁচ দিন পড়ানো হয় টাইমটা বলতে বিভিন্ন ব্যাচ তো আছে এবারে তোমার কোন টাইমে সুবিধা হবে সেই টাইমের ওপরে নির্ভর করবে

না এ এবারে ঠিক আছে আপনি পাঠান সব সাবজেক্ট হলে তোমার ছশো টাকা পড়বে আর যদি দুটো সাবজেক্ট পড়াতে চান তালে ওই তিনশো টাকা মতো পড়বে আর এবারে স্টুডেন্ট এলে তাদের তার ইয়ে কেরকম দেখলে তারপরে আমি বলে দেবো যে কতটা কী লাগবে বা কতটা সাবজেক্ট পড়াতে পারবো ঠিক আছে